আমি প্রথমে সাঁতার খুব ছোটোবেলাতেই শিখেছি সেটা আমার বাড়ির লোকের থেকেই শেখা প্রথম সাঁতারটা আমার জীবনে আর সাঁতার আমি খুব ছোটোবেলায় বলতে এই মোটামুটি বারো থেকে তেরো বছর বয়সেই শিখে গিয়েছিলাম আমার শেখা প্রাথমিক এবার প্রথমে আমাকে রড ধরিয়ে মোটামুটি ফ্লোটিং করানো হতো সাঁতার জলে ভাসার জন্য শেখানো হতো কীভাবে জলে ভাসতে হয় কীভাবে মুখটা উঠিয়ে আমাকে নিঃশ্বাস নিতে হবে কীভাবে আমাকে সাঁতারের জন্য এক জায়গায় ভেসে যাওয়ার থেকে এগিয়ে যেতে হবে জলটা কেটে কীভাবে হাত দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে তো প্রথমে আমরা এইগুলোই শিখি আর আমার কোনো জলে ভয় ছিল না আমার জল ভীষণ ভালো লাগে আমি এখনও সাঁতার কাটি বিভিন্ন যেমন ফ্লোটিং যেটা উপরে সাঁতার কাটা ফ্লোটিং সাঁতার তারপর হচ্ছে ডুব সাঁতার তো সব রকম সাঁতারই আমি চেষ্টা করি পারি এবং জলের ম্ মধ্যে মোটামুটি বাইশ থেকে তেইশ সেকেন্ড আমার ডুব সাঁতারে হয় চেষ্টা করি করার আর হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য যেগুলো সাঁতার জলে কেটে যেতে হয় সেগুলো করি তো আর সাঁতার আমার মা ও শিখিয়েছে উনিও সাঁতার জানেন আমার বাবা শিখিয়েছেন বাড়ির লোক শিখিয়েছেন এবং স্যারও শিখিয়েছেন ওনার থেকেও কিছু প্রশিক্ষণ আমি নিয়েছি তো এইভাবে সাঁতার জার্নিটা আমার চলছে আমি মোটামুটি নিজেকে হেলদি রাখার জন্য সাঁতারটা কেটে থাকি আমি সাঁতার প্রফেশনালি বা পেশা অনুযায়ী আমার সাঁতারটা কাটা নয় আমি সাঁতার সপ্তাহে এক দিন কি দু দিন করা হয় সাঁতারটা আমি নিজেকে বডি ফিট রাখার জন্য এক্সারসাইজের সাথে সাথে সাঁতারটাও রেখেছি তো সেই অনুযায়ী আমি সাঁতারটা কাটি আর আমার সাঁতারের শেখার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের কারণ উনিই আমাকে প্রথম থেকে নিয়ে যেত নিয়ে গিয়ে করানো স্যার করাতেন তো হ্যাঁ এইভাবে ছোটোর থেকে সাঁতার কাটতে কাটতে এখন আ মোটামুটি নিজেকে যেভাবে হেলদি রাখা যায় সেভাবে আমি সাঁতারটা কাটি এইভাবেই সাঁতারটা আমি শিখতে শিখতে এখন শিখে গিয়েছি আর আগামীদিনেও সাঁতারটা আরও ভালোভাবে শিখতে চাই